না আমি কোনো বাদ্যযন্ত্র বাজাই না কিন্তু আমার খুব শখ ছিল গান শেখার সেটা আর হয়ে ওঠেনি কোনো কারণে হয়ে ওঠেনি ফ্যামিলিগত দিকই হোক বা নিজে টাইম দিতে পারিনি আর যখন একটু শেখার ইচ্ছা ছিল তখন বিয়ে হয়ে গেছে আর সত্যি কথা বলতে আমি শিখেছিলামও স্যারও রেখেছিলাম কিন্তু আমার ছেলে হারমোনিয়ামের হারমোনিয়ামের ওপরে উঠে বসে থাকতো যার জন্য আমি গান শিখতে পারিনি যতই ওকে নামাতাম ও ততই উপরে উঠে বসে যেত হারমোনিয়ামটার ইচ্ছা ছিল তা আর হয়ে ওঠেনি আর এখন অনেকটাই বছর পেরিয়ে গেছে এখন তো আর সম্ভব না তা ইচ্ছা আছে দেখা যাক কী হয় যদি কোনো দিনও হয় তা শিখব নাহলে আর কিছু করার নেই হারমোনিয়ামটা শেখার আমার ইচ্ছা ছিল আর গান তো বলতে ভালোই লাগে সব গানই ভালো লাগে একটু পুরোনো দিনের গানগুলো বেশিই ভালো লাগে গাই সেগুলো গুনগুনাই ভালো লাগে শুনতেও ভালো লাগে আর সবথেকে বড়ো কথা আমার গান শুনতে শুনতে কাজ করতে আমার খুব ভালো লাগে বিশেষ করে রান্নাটা আমার ভীষণ ভালো লাগে